বলছি আমি কখন থেকে দরজায় নক করে যাচ্ছি আপনারা গেট খুলছেন না কেন একটা তাহলে ডিসিপ্লিন মেনটেইন করবেন তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নক করছি আর আপনি খুলছেন না আচ্ছা তো ভিতরে আসতে পারি ও আচ্ছা ঠিক আছে এবার কি ভিতরে আসতে পারি আচ্ছা তা বলছি কি ম্যাডাম আপনাদের এখানে রুম সার্ভিস কেমন আছে মানে এক একটা রুমের রেঞ্জ কত দাম কত টতো থাকে খুব কম টাকা আচ্ছা তো রুম একটা রুমের মধ্যে কতগুলো জানলা আছে দুটো করে জানলা আছে তো ও তা এ সি আছে এ সি না কি সবগুলো নর্মাল ঘর এ সি আছে কোনো নর্মাল ঘর নেই তো আর ম্যাম এখানে কি ওই ফোনের ওয়াইফাই কানেক্ট করা যাবে

মানে আর ওখানে কি তিনবেলাই কি খাবার পাওয়া যায় তো তো সকালে কী মেনু দুপুরে আর রাত্রে কী আছে একটু যদি বলেন ও মানে আপনাদের কোনো মানে ব্যক্তিগত কোনো খাবার নেই তো যেটা আমার পছন্দ সেটাই খাওয়া যেতে পারে তো ওখানে রান্না বান্না হয় কীরকম কী তেল দিয়ে মানে বাড়ির রা মানে লোক রেখেছেন কোনো না কি কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়ে দেন ও মানে ওখানেই বানিয়ে দেওয়া হয় তো আর টি ভি আছে রুমের মধ্যে না কি না টি ভি থাকে না তো